শুনুন না আমি বলছি আমি একটু ঘুরতে যাবো আর কি বিষ্ণুপুর দিয়ে আপনি কি টুরিস্ট গাইড বড়দা আমি একটু বিষ্ণুপুর দিকে ঘুরতে যাবো আপনি কেমন কী বলতেছেন আপনি কোথায় কোথায় ঘোরাবেন হ্যাঁ হ্যাঁ কেমন কী আমার দুহাজার আড়াই হাজারের মধ্যে চার হাজার টাকা চার হাজার টাকা দাদা একটু বেশি হয়ে যাচ্ছে না না বুঝতে পারছি কিন্তু দাদা রেটটা তো অনেকটা বেশি হয়ে যাচ্ছে না চার হাজার আপনি যে দেখে শুনে তিন হাজারটা ছাড়া

আপনাদের প্যাসেঞ্জার তিনজন চারজন আছে আর কী না হ্যাঁ প্রাইভেট গাড়ি হ্যাঁ না দাদা দাদা ওটা ওরকম করলে হবে না এটা তিন হাজার করুন না দাদা এটা তিন হাজারে করুন তাহলে একটু আমাদের ভালো হয় কী আমরা সবাই তো যাবে বুঝছেন তো চারজন আছে আমি ফ্যামেলির আয়োজন বুঝতে পারছেন তো হুম একটু তিন তিন হাজার আচ্ছা ঠিক আছে আমাকে একটু বলবেন দেখে ঠিক আছে দাদা